আমি ল্যাপটপটি কেনার সময় ফোনে অনেক দেখাশোনা করেছিলাম ল্যাপটপটির অনেক কিছু ভালো ভালো জিনিস আমি দেখেছিলাম আমি ভেবেছিলাম অনেকটাই ভালো হবে কিন্তু যখন ঘরে এলো আমার অনলাইন থেকে তখন আমি দেখছি ল্যাপটপের মধ্যে চার জিবি র্যাম আছে এবং দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আছে যেটা আমার কাছে অত্যন্তই কম ওই জন্যই আমার এটা ততটাও ভাল লাগলো না